হ্যাঁ বন্ধু ভালো আছিস হ্যাঁ তা কী করছিস কী তা বলছি কি শোন না বলছি একটা বাইক কিনেছি জানিস এই নিলাম আজকেরে আনলাম তো কালকেরের দিকে যাবো ভাবছি একটু অযোধ্যা পাহাড়ের দিকে ঘুরতে হ্যালো যাবি তো না কি তা দুজন গেলে হবে আর হ্যাঁ হ্যাঁ দুজন গেলে কি হয় না কি আর দু চারজন বন্ধু বান্ধব হলে দুটো বাইক হলে ভালো হবে তাহলে কালকে কটায় বেরোবি হ্যাঁ চিন্ময়কে ডেকে নিস হ্যাঁ ওকে তাহলে রাতে ফোন করে বলে দিস কালকে কখন কটায় বেরোবি হেলমেট নেই আমার আছে আমার আছে দুটো হেলমেট আমার একটা গাড়ির সঙ্গে দিয়েছে আর একটা বাড়ি এক্সট্রা আছে হ্যালো শুনতে পাচ্ছিস ও তো বলছি ওদেরকে জিজ্ঞাস করে নে রাতের মধ্যে ফোন করে জিজ্ঞাস করে নিয়ে আমাকে কল করিস ঠিক আছে আমার সব ঠিক আছে তাহলে ওদেরকে অযোধ্যা পাহাড় অযোধ্যায় অযোধ্যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তেল ভরে নেবো খন সঙ্গে থাকবে অসুবিধা নেই সে তো নিতে হবে শুকনো খাবার ভালো ভালো খাবার কী আছে সেগুলো শুকনো জাতীয় ঠান্ডার জিনিস নিতে হবে এখন ঠান্ডা পড়েছে হ্যাঁ সয়েটার টয়েটার পরে নিতে হবে নিয়ে যেতে হবে সঙ্গে এক একটা ঠান্ডা যা ওদিকে

তালে গুছিয়ে নিস গুছিয়ে নিস তাহলে হ্যাঁ

আছ আচ্ছা ঠিক আছে জানাস কিন্তু